হ্যাঁ মাছ ধরাকে পেশা হিসেবে আরও ভালো ও করার জন্য সরকারের কাছ থেকে স স সহযোগিতা প্রয়োজন যেমন সরকারের যদি মাছ চারা মাছ যদি পুকুরে দেওয়া হয় কিংবা মাছ মাছ ধরার জন্যে যেমন বরফি খাবার ওই সকল যদি দেওয়া হয় তারপরে পুকুর কাটাতে যদি সাহায্য করা হয় মাছ ছাড়া মাছ চারা মাছ ছড়ার জন্যে যদি সহযোগিতা করা হয় তাহলে তো উপকার হয় আমাদের তো পয়সাটা বেঁচে যায় জাল বড়শি ওই ওই সকল যদি ওই ওই সকল সহযোগিতা সব প্রয়োজন তাহলেই তো পুকুর মাছ ধরার ইয়াটা মানে মাছ ধরার পেশা হিসেবে আরও বাড়বে আরও বেশি বেশি মাছ বেশি উন্নত হবে ওই ওই ওইভাবে যদি দিতে ওইভাবে যদি দেয় সহযোগিতা করে তাহলে তো আরও পেশা বাড়তে থাকবে